হাওড়া জেলার ইতিহাস বলতে বাগনান শ্যামপুর জগৎবল্লভপুর কমলপুর ইত্যাদি কয়েকটা মধ্যে যেরকম রয়েছে কয়েকটি গ্রামে খনন করে অনেক কিছুই প্রাচীন জিনিস পাওয়া গিয়েছে যেমন ধরে নাও অনেক কিচু খনন করে প্রাচীন মন্দিরের অনেক কিছু নিদর্শন পাওয়া গিয়েছে যেরকম বৌদ্ধ ধর্ম তারপরে তোমার উল্লেখযোগ্য রয়েছে যেরকম চৈনিক লোকেদের রচনাবলীও কিছু পাওয়া গিয়েছে তারপরে ধরুন ওই প্রাচীনকালে এই হাওড়া জেলাতে কিছু ভুট্টোপাট রাজা এটি ছিল আধুনিক ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের হাওড়া ও হুগলি জেলার অন্তর্গত একটি প্রাচীন মধ্যযুগের রাজা অঞ্চলের দক্ষিণেও ছিল অনেক মূল্যবান কিছু জিনিস পাওয়া গিয়েছিল তারপরে মধ্য যুগেও গিয়েছে পশ্চিমবঙ্গের মধ্যেও অনেক প্রধান বন্দর ছিল অনেক এই সময়ে সরস্বতী নদীর পথে বর্তমান হাওড়া জেলার মধ্যে দিয়েও সমস্ত পার্বত্য বাণিজ্যপাঠ প্রবাসী ছিল পরবর্তীকালে সরস্বতী নদীর দিকেও অনেক হাওড়া জেলায়ও অনেক কিছু এই নদীর পাশে অনেক কলকারখানাও গড়ে উঠেছিল তারপর আধুনিক যুগে এই ইংরেজরা এসে শাসন করেছিল ইংরেজরা প্রথমে এসেছিল উনিশশো সাতান্ন সালে ঔরঙ্গজেবের নীতির কারণে রাজ বিভাগের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেক দিন রাজত্ব করেছে এর পরেও